আমাদের বাড়ির স সামনে একটা আর্ট গ্যালারী হয়েছে আমার শ্বশুরের অনেকদিনের স্বপ্ন ছিল যে একটা আর্ট গ্যালারী হবে একটা সুন্দর ঘটনা ঘটলো আমার ভালো লাগলো আমার শ্বশুরের এক ছাত্র সে খুব ভালো আঁকে তাকে বলা হয়েছিল যে আমার শ্বশুর সব সময় বলতো যে তুই একা প্রদর্শনী করবি কিন্তু আমার শ্বশুর এই কিছুদিন আগে চলে গেছেন তারপরেই ও ওই একটা প্রদর্শনী করলো আঁকার সেইখানে আমার শ্বস শাশুড়ি গিয়ে সেই জায়গায় উদ্বোধন করলো বা মায়ের বয়স আমার শাশুড়ির বয়েস বিরানব্বই উনি গিয়ে উনি কোথাও বেরোন না কিন্তু এই উদযাপন করার জন্য ও ওকে উৎসাহ দেওয়ার জন্য ও ও মা গিয়ে ওখানে উদ উদ্বোধন করলো এই ঘটনাটা আমার মনের মধ্যে খুব দাগ কেটেছে কারণ বাবার বরাবর ইচ্ছা ছিল যে ও নিজে একা প্রদর্শনী করুক আর সেখানে সামিল হতে পেরে আমরা সবাই আমার খুব আনন্দ হয়েছিল